হ্যাঁ আমি একটা খাবার অর্ডার করেছিলাম দুপুর একটার সময় কিন্তু সেই খাবারটি অনেক দেরি করে এসেছিলো দুটো কি দুটো বেজে গেছিলো তাই আমি সেটা তাকে বলেছিলাম যে এতো দেরি কেন আমার তো অনেক দেরি হয়ে গেছে এটা নিয়ে আমি তার সাথে অনেক তর্কাতর্কি করেছিলাম ডেলিভারি বয়ের সাথে কিন্তু না যে বিক্রেতা তার সাথে আমি যোগাযোগ করি তাকে বলি এবং তাকে অনুরোধ জানাই যে এটা যেন আর কখনো না হয় এবারে সঠিক টাইমে যেন খাবার পৌঁছে যায় এবং এবং টাকা কিছু ফেরতের আবেদন জানিয়েছিলাম আমি